শিক্ষার্থীরা অন্য শহর থেকে স্কুলে উচ্চ বিদ্যালয়ে বাচ্চাদের পড়াতে আনছেন হয়তো অনেক কষ্ট করে আসেন বসিরহাট থেকে গ্রামের দিকে আসেন কেউ বারাসত থেকে আসেন কেউ আরও অনেক দূর থেকে সেখান থেকে হয়তো আসতে প্রবলেম হয় বা অনেকে বাসে আসেন অনেকের নিজস্ব গাড়ি আছে তাতে আসেন অনেকে আসেন অনেকভাবে এবং এটা তাদের একটা দৈনন্দিন দিনের একটা চ্যালেঞ্জভাবে নিয়েছেন তাঁরা তাদের এটা করতেই হবে করাটা খুবই ভালো কারণ তাদেরও এটা একটা সরকারি জব